হ্যাঁ আমি প্রতিযোগিতা বা পরিদর্শনীয় আপনার চিত্রকলা প্রদর্শন করেছি আমি আঁকতে খুব ভালোবাসি আমি যখনই আমার সময় থাকে তখনই আমি আঁকতে বসি এঁকে চলেছি সেই আঁকা দেখে আমার বাড়ির সকলে আমাকে খুব ভালোই বলে উৎসাহ দেয় যে আঁকতে পারিস এই কিছুদিন হলো একটা প্রতিযোগিতায় আমার নাম আমি দিয়েছিলাম দেওয়ার পরে আমাকে সেখান থেকে কল করে কল করতে আমি সেখানে যাই গিয়ে আমি আঁকতে গিয়েছি গিয়ে সেখানে আমার কিন্তু খুব ভয় লাগছে কেন সেখানে তেমন কাউকে দেখছি না আমিই প্রথমে গিয়েছি প্রথমে যেয়ে দেখছি যে আমি মাত্র কয়েকজন তারপরে যেয়ে দেখছি না আরও কয়েকজন এলো আসতে আমার একটু সাহস হলো সাহস হলেও তবুও কখনও কোথাও আঁকতে যাইনি তো তার জন্যে আমার এই প্রথম গেলাম আমার একটু ভয় ভয়ই করছে ভয় ভয় করে আমি ভালো দেখে একটি ছবি এঁকেছিলাম আঁকার পরে সেখানে যখন জমা দিলাম তারা বললো না খুব ভালো হয়েছে সেখান থেকে আমি একটা প্রাইজও পেয়েছিলাম তারপরে কয়েকদিন পরে আমি আবার একটা আন্তর্জাতিক আঁকা কম্পিটিশানে একটি ফর্ম ফিলাপ করলাম ফর্ম ফিলাপ করে সেখানে পরীক্ষা দেওয়ার জন্যে আমি প্রস্তুতি নিচ্ছি সেখানে যবে আমার তারিখটা সেট করবে তবে সেখানে যেয়ে আমি আঁকার পরীক্ষা দেবো এবং আমিও চাই যে আমার যে আমি আঁকি আমার আঁকার যে এতো আগ্রহ সে আগ্রহ চারিদিকে ছড়িয়ে পড়ুক আমি যদি সব জায়গায় কম্পিটিশানে যাই তবেই তো আমাকে সবাই চিনবে যে এই ছেলেটা ভালোভাবে আঁকতে পারে ভালো আঁকে সেই কারণেই আমি চতুর্দিকে যখন যেখানে কম্পিটিশান হবে সেখানে যাবো যেয়ে আঁকার কম্পিটিশানে আমি নাম দেবো আমি আঁকাতে নাম ছড়াতে চাই